দীর্ঘ বাইকিং ভ্রমণে বাইক বাইক ভ্রমণকারীদের খুবই অসুবিধার মুখে পড়তে হয় এই এই কারণে তারা সাধারণভাবে সুস্থ থাকার চেষ্টা করে সব রকমভাবে কারণ দীর্ঘ বাইক ভ্রমণ করলে পিঠে ব্যথা কোমরে ব্যথা এবং হাত পা অসাড়তা ভাব এবং মাথা মাথা ধরে যাওয়া এই সব অ সমস্যার সম্মুখীন করে এবং এইগুলো থেকে তারা কীভাবে বেরিয়ে আসে ক্ তারা নির্দিষ্ট পরিমাণে ওষুধ মলম বা বাম ইত্যাদি তো রাখে মাথা ধরার জন্য ধুলোতে মাথা ধরে যায় বাইক ভ্রমণকারীদের এর জন্য তারা বাম ইউজ করে ব্যবহার করে এবং তারপর তারা ভালো বাইক ভ্রমণ এ করার জন্য চো চোখে সানগ্লাস ইউজ করে তারপর তারা ব্যথা অনুভব না হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের জেল বা মলম ব্যবহার করে এবং তারপর তারা নির্দিষ্ট জায়গায় যেমন ধরুন অনেকটা বাইক চালানোর পর তারা মাঝেমধ্যে বিশ্রাম নেয় এবং বিশ্রাম নেওয়ার সময় তারা কিছুটা ব্যায়াম করে নেয় অর্থাৎ হাত পায়ের অসাড়তা ভাব কেটে যায় এবং তারা মাঝেমধ্যে ইন মোটরসাইকেল অনেক দূর চালানোর পর তা বাইক গরম হয়ে যায় বাইকের ইঞ্জিন গরম হয়ে যাওয়ার পরে তারা কিছুটা পরিমাণ বিশ্রাম নেয় বাইকের ইঞ্জিনও তখন ইঞ্জিনেরও রেস্ট হয়ে যায় এবং তখন তারা কিছু সাইডে কোনো চায়ের দোকান হালকা খাবারের দোকান দেখে বাইক দাঁড় করায় এবং তারা সেখানে হালকা খাবার দাবার করে তারপর তারা বেরিয়ে পড়ে আবার বাইক ভ্রমণের জন্য বাইক ভ্রমণ কিছুটা বাইকপ্রেমীদের কাছে খুবই মজার একটা বিবাদ বিষয় এবং তার সেটা কিছুতে অনু তো সেইটা করতে গিয়ে তাদের কিছু ব্যথা বা কে বেদনা অনুভব হয় কিন্তু সেইটা তারা আ আনন্দের সঙ্গে কাটিয়ে দেয় এর ফলে তারা অত অত কিছু বুঝতে পারে না তার সম্বন্ধে